আমাকে বাংলা থেকে অন্য ভাষায় অনুবাদ বলতে আমার বিভিন্ন পরীক্ষায় সংস্কৃত থেকে বাংলা এবং ইংরেজি থেকে বাংলা করতে অনুবাদ করতে হয়েছে বিভিন্ন ধরনের প্রবন্ধ কবিতা এবং গান ইত্যাদি বাংলা থেকে এ সংস্কৃত থেকে বাংলা এবং ইংরেজি থেকে বাংলা এছাড়াও হিন্দি থেকে কিছু বাংলা করার কিছু অভিজ্ঞতা রয়েছে এবং এই অভিজ্ঞতা একটা অন্যতম রোমাঞ্চকর কিছুটা ভয় ভয়ের সাথে এবং অপো অপরিচিত ভাষার সাথে একটা মেলবন্ধন ছিলো কিছুটা যেমন ভয় ছিলো এবং কিছুটা উৎসাহ ছিলো এই অভিজ্ঞতা একটা দারুণ অভিজ্ঞতা এবং পরীক্ষায় এই বিভিন্ন ধরনের অনুবাদ যেহেতু করতে হয়েছিলো তাই এগুলো আমাকে অন্যান্য বেশ কিছু ভাষা এবং তার অর্থ বুঝতেও সাহায্য করেছিলো ফলে আমার অন্যান্য ভাষার বিভিন্ন শব্দ সম্পর্কে জ্ঞান অর্জন বেশ কিছুটা হয়েছে বলেই মনে হয়